আমার এলাকার আশেপাশে একটা নদী আছে অজয় নদী যেখানে গ্রীষ্মকালে জল থাকে না বা গ্রীষ্মকালে বৃষ্টির পর বর্ষাকালে প্রচণ্ড বান আসে তারপর শীতকাল পর্যন্ত জল থাকে তার পাশে একটা মন্দির তৈরি করা হয়েছে কদমখন্ডী যেখানে পর্যটকরা এলে খুব ভালো একটা মনোরম পরিবেশ অনেকক্ষণ থাকা যাবে আশেপাশে ফুলের বাগান তৈরি করা হয়েছে জায়গাটা প্রচণ্ড মনোরম দৃশ্যটা দেখতেও খুব সুন্দর লাগে আর গ্রীষ্মকালে জল থাকে না তাই বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন মাছ বা জলজ প্রাণীও প্রচুর অনেক থাকে আর নৌকা থাকে পর্যটকরা এলে নৌকার মধ্যে বসে এই পাড় থেকে ওই পাড় যেতে পারবে তারপর গ্রীষ্মকালে ব্রিজ তৈরি করা হয় বর্ষাকালে কাঠ বা বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা হয় যখন একটু একটু জল থাকে তো ওই কদমখণ্ডী মন্দির যেখানে আছে ওর পাশেই আমার জলাশয় নদীর পাশেই তৈরি করা হয়েছে যে কদমখণ্ডী মন্দিরটা সেইখানে সামনেই মানে ব্রিজ আছে তো ব্রিজ দিয়ে পর্যটকরা ঘুরে দেখতেও পারবে চারিদিকটা তারপর নদীর ওইখানে তৈরি করা হয়েছে জলের ট্যাঙ্ক যেখান থেকে জল নিয়ে নানা রকম ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে ওই জলের ট্যাঙ্ক তৈরি করেছে তো ও ওদেরও একটা বাগান মতো আছে তো ওইখানেও নানা রকম ফুল বা সবজি নানা রকম কিছু চাষ করা হয়েছে যেগুলি খুবই মনোরম দেখতে বা থাকতে ঠাণ্ডাও থাকে যেহেতু অনেক গাছ পালা এইসব আছে তারপর মন্দিরটাকে এখন দক্ষিণেশ্বর মন্দিরের মতো শেপ দেওয়া হয়েছে ওটা মা কালীর মন্দির ওখানে মেলাও পড়ে না বছরে এক টাইম মেলাটা বেশি বড় হয় না বাট স্বাভাবিক মতো আমাদের গ্রামের মানুষজন আনন্দ উপভোগ করতে পারে মেলাটা থেকে তো আমাদের জলাশয়ের আশেপাশে এগুলি আছে তো ওগুলোই আমাদের পর্যটকরা এলে সেগুলিই উপভোগ করতে পারবে